হ্যাঁ আপনি হ্যাঁ বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে আমি খুবই সচেতন কারণ আমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের যাতে কোনো বিপদ না হয় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি তার লুস হয়ে গেলে সেখানে ব্ল্যাক টেপ দিতে পারি কিংবা মিস্ত্রি ডেকে এনে সেগুলোকে রিপেয়ারিং করতে পারি এবং ঘরকে ওয়ারিং করা উচিত এবং বিপদ থেকে সতর্ক থাকার জন্য আর্থিং কিংবা এনসিবি করা উচিত আমি এটুকুই জানি এছাড়া বেশি কিছু বলতে পারবো না